পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক উৎসব এবং অনুষ্ঠানগুলির মধ্যে অনেক কিছুই পরে যেমন আছে পৌষ সংক্রান্তি জামাইষষ্ঠী পয়লা বৈশাখ তারপর আছে হোলি উৎসব এইসব অনেক কিছুই পরে পৌষ সংক্রান্তিতে পিঠে পা পিঠের একটা থাকে জামাইষষ্ঠীতে যেমন বিয়ের পর নতুন জামাইকে আদর করা খাওয়া দাওয়া এইসব হয় পয়লা বৈশাখে মিষ্টি দেওয়া হয় সবাইকে মিষ্টিমুখ করার জন্য হোলি উৎসবে যেমন রঙ খেলা হয় মানুষকে রাঙিয়ে দেওয়া হয় নানা নানান রকম রঙের মধ্য দিয়ে তারপর লোকসংস্কৃতি লোকউৎসব হচ্ছে যেমন গ্রামের কারো বাড়িতে কোন পূজা পূজা বা অনুষ্ঠান এইসব তো এইসবের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক দিকটা একটু বেশীই উন্নত